হ্যাঁ আপনি এত উদভ্রান্ত হয়ে ঘুরছেন কেন এটা তো এয়ারপোর্ট এটা নিয়ম আছে একটা নির্দিষ্ট নিয়ম আছে ও তা আপনার আপনার কি সে সেই কোন জায়গায় আপনার চেকিং হয়েছে কোন জায়গায় চেকিং আচ্ছা আচ্ছা আচ্ছা দেখছি দেখছি আচ্ছা দেখছি আমি আমি এই সিকিউরিটি স্টাফকে জিজ্ঞেস করছি হ্যাঁ এই যে শিলা পাড়ুইয়ের ব্যাগ একটা ব্যাগ পাওয়া যাচ্ছে না এটা একটা তদন্ত করুন হ্যাঁ হ্যাঁ গিয়ে দিয়েছি কিন্তু ওনা ওনারা বলছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি সব ব্যাগ ব্যাগ নিয়ে ইনকোয়্যারি হয়ে যাক তারপর লাস্টে এটা ইনকোয়্যারি করবেন এই তো আচ্ছা কিন্তু প্লেনের টাইমটা তো নটা দশ প্লেন টাইম হচ্ছে এয়ারপোর্টে হচ্ছে নটা দশ কিন্তু এখন পৌনে নটা বাজে আর এই প পঁচিশ মিনিটে আপনি আমার ব্যাগ খুঁজে ব্যবস্থা করবেন তো তা নাহলে আমাদের ট্রেন এই প্লেন চলে ছেড়ে দেবে আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনাদের যদি না হয় আপনি প্লেন আরও দু দশ মিনিট ওয়েট করবেন এই তো ঠিক আছে আপনারা চেকিং করুন চেকিং খুঁজে দেখুন যে আমার শিলা পাড়ুইয়ের ব্যাগ এই টেন বা পনেরো কিলো মতো ওজন হবে টোটাল হচ্ছে পনেরো আমি ব্যাগ দেখলে চিনতে পারব আপনি আমার ব্যাগটার ব্যবস্থা করুন আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি ধৈর্য ধরুন আপনি ধৈর্য ধরুন ব্যাগ পেয়ে যাবেন আপনি একটু এ করুন ওয়েট ওয়েট ওয়েট এবং চেকিংয়ের ডিপার্টমেন্টে খবর দিয়েছি ওরা নিশ্চয়ই শিলা পাড়ুইয়ের মার্ক দেওয়া আছে সেই ব্যাগটা ওরা নিশ্চয়ই আপনাকে পাওয়ার ব্যবস্থা করে দেবে আচ্ছা আচ্ছা